হ্যালো হ্যাঁ ম্যাম আমি গৌরব বলছি বলছি ম্যাম আজকে কী কী চর্চা করব আচ্ছা না ম্যাম সব কমপ্লিট করা হয়নি অনেকটাই হয়ে গেছে হ্যাঁ ম্যাম আচ্ছা ঠিক আছে ম্যাম ম্যাম আমি দাদরাটা করে নিয়েছি আর বাকিটাও করে নিয়েছি আচ্ছা ম্যাম হ্যাঁ ম্যাম সে তো ঠিক ঠিক আছে ম্যাম হ্যাঁ ম্যাম আর বলছিলাম নাচটা কী করব হ্যাঁ ম্যাম না ম্যাম পুরোটা হ্যাঁ ম্যাম অনেকটা হয়ে গেছে অনেকটা বলতে ম্যাম হ্যাঁ হয়ে গেছে আরো প্রাকটিস করতে হবে হ্যাঁ ম্যাম ঠিক আছে হ্যাঁ ম্যাম ওগুলো করেছি বলতে অনেকবারই করেছি ম্যাম এবার কিছু কিছু একটু মানে অসুবিধা হচ্ছে ভাষাগুলো কঠিন আছে তো তাই ম্যাম কিছু কিছু একটু অসুবিধা হচ্ছে অনেকটা পড়ে নিয়েছি ঠিক আছে ম্যাম আচ্ছা ম্যাম আচ্ছা ম্যাম ঠিক আছে ম্যাম ঠিক আছে ম্যাম তাহলে আমি কালকে যাব ঠিক আছে ম্যাম ঠিক আছে ম্যাম আচ্ছা ম্যাম শুভ রাত্রি